হ্যালো হ্যালো হ্যাঁ মা তারা ট্রা ট্রাভেল এজেন্সি বলছেন আপনি কে বলছেন আচ্ছা বলুন দেখুন একটা আমরা ছোট খাটো একটা প্রোগ্রাম করছি মনসুনে শুধুমাত্র এই মনসুন উপলক্ষ্যেই আমরা করছি এই পাহাড় জঙ্গল মিলিয়ে একটা ছোট খাট একটা লোকাল ট্যুর বলতে পারেন আমাদের তো জানেনই আপনি আমাদের তো জানেনই আপনি যে আসানসোল বেস আমাদের এজেন্সি ঠিক আছে আমাদের অফিসও আসানসোলে তো কাছাকাছির মধ্যে বলতে আমরা একটা ধরে রেখেছি এই গড়পঞ্চকোট ঠিক আছে বরন্তি আর বিহারিনাথ আর এই পাঞ্চেত আর এই মাইথন ঠিক আছে এই সবগুলোকে মিলিয়ে একটা ওই তিন রাত চার দিনের একটা প্যাকেজ ট্যুরের আমরা ব্যবস্থা করেছি ওটা মোটামোটি একটা ভরা বর্ষাতেই করার ইচ্ছে আছে আমাদের ঠিক আছে ডেটটা মোটামোটি আমরা ধরে রেখেছি ওই জুন মাসের পনেরো তারিখ ধরে রেখেছি ঠিক আছে হ্যাঁ আমাদের দেখুন খাওয়া থাকা খাওয়া সব মিলিয়ে আমরা পার হেড ধরেছি আপনার দশ হাজার টাকা করে ঠিক আছে আর বাচ্চাদের জন্য আমরা এক হাজার টাকা করে ছাড় দিচ্ছি মানে আট বছরে হ্যাঁ আট বছরের নিচে যদি বাচ্চা হয় তাহলে আমরা এক হাজার টাকা করে ছাড় দিচ্ছি আর ন হাজার টাকা করে তাদের পড়ছে ঠিক আছে তার মধ্যে থাকা খাওয়ার আপনার কোনও টেনশন নিতে হবে না এক জায়গা থেকে অন্য জায়গার কোনও টেনশন নিতে হবে না আমরাই গাড়ি প্রোভাইড করব ঠিক আছে বড় যদি হয় ফ্যামিলি মানে মেম্বার যদি বেশি থাকে তাহলে আমরা উইঙ্গার দেব ঠিক আছে না হলে না হলে আপনার ভালো গাড়ি দেব স্করপিও দেব বোলেরো দেব ঠিক আছে ইনোভাও দিতে পারি ঠিক আছে আর না ওরকম তো হয় না তিন রাত হয় চার দিন হয় থ্রি ডেজ ফোর হ্যাঁ থ্রি নাইটস ফোর ডেজ ঠিক আছে মানে সকালবেলা আপনি ঢুকে গেলেন মনে করুন আপনাকে আমরা পিক আপও করে নিতে পারি যদি আপনারা কাছাকাছি আসতে পারেন ঠিক আছে তাহলে আপনার এসে এই রাত মানে যে যেদিন আপনারা ঢুকবেন সেখানে সেই রাতটাতে আপনা আপনাদেরকে একটা থাকার ব্যবস্থা করে দেব হয় গড়পঞ্চকোটে বা গড়বেতায় একটা করে দেব তারপরের দিন গড়পঞ্চকোট তারপরের দিন বিহারিনাথ তিনটে নাইট হয়ে গেল এর মধ্যে আমরা চেষ্টা করব তারপরের দিনের সকালটা আমরা ওই গড়পঞ্চকোট থেকে যেদিন বেরোব সেদিনকে আমরা পাঞ্চেতটা ঘুরিয়ে দেব লাস্ট দিনকে আমরা ওই মাইথনটা ঘোরাব খাওয়া দাওয়া দেখুন আমাদের সকালবেলা আমাদের একটা ব্রেকফাস্ট থাকবে দুপুরে লাঞ্চ থাকবে ঠিক আছে আর সন্ধ্যেবেলাতে একটা হালকা একটা টিফিন টাইপের দেব আর রাত্রে ডিনার মানে চার টাইম ধরতে পারেন আপনি আর কিছু জানার আছে তো বলুন আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা থ্যাংক ইউ